বলছি দাদা আমার কাছে তো দু হাজার টাকা ক্যাশ হচ্ছে না গো দাদা দাদা আপনি কি অনলাইন পেমেন্ট ইউজ করেন কোনো ফোনপে গুগল পে পেটিএম অথবা অন্য কোনো অনলাইনের মাধ্যম যেখান দিয়ে আপনাকে আমি অনলাইনে টাকাটা পাঠিয়ে দিতে পারি কারণ আমার কাছে এত টাকা হচ্ছে না দাদা অনলাইনে এই ক্যাশ টাকা হচ্ছে না দাদা এই মুহূর্তে আপনাকে আমি অনলাইনে পেমেন্ট করে দিতে পারি আপনার কাছে যদি কোনো অনলাইন ইউ পি আই ডি থাকে তো আপনাকে আমাকে বলতে পারেন আমি আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করে দিতে পারি দেখুন দাদা আমার একটু সমস্যা হওয়ার কারণে আমি পেমেন্টটা করতে পারিনি ক্যাশ পেমেন্ট করতে পারছি না সেই প্রবলেমটা হলো এটাই যে আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমার একটা খুবই বিপদের সম্মুখীন হয়েছিলাম যার কারণে আমি এ টি এম থেকে বা ছোটো কোনো ব্যাংক ব্যাংকের ব্রাঞ্চ থেকে আমি টাকা তুলতেই পারিনি যার কারণে টাকাটা আমার ব্যাংকেই রয়ে গেছে আমার হাতে ক্যাশ টাকা নেই এবারে আপনার যদি কোনো অনলাইনে মাধ্যম থাকেন দাদা আমাকে বলতে পারেন আমি আপনাকে অনলাইনে টাকাটা পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি